আমার পছন্দের অন্যতম কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাছাড়াও যদি বলা যায় কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যেটাই বলি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে হিন্দু মুসলমান দুই পক্ষের মধ্যেই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন তাছাড়াও তিনি অনেক কবিতা অনেক গান লিখেছেন আর কাজী নজরুল ইসলাম তিনি হিন্দু মুসলিম দুই পক্ষকে মিলিত হওয়ার জন্য অনেক দেশাত্মবোধক কবিতা গান লিখেছেন